গরুদের খড় ঘাস খড় ঘাস ভুট্টা খড় ঘাস ভুট্টা এইগুলোই খাওয়া হয় আর অনেক ভিটামিন খাওয়া হয় ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন ওরা রোগা যখন অসুস্থ থাকে তখন ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন ওষুধ যেমন আমাদের একটা গরু ছিল ওরকম তার অসুস্থ শো যত খাওয়াচ্ছি তাকে অসুস্থ সুস্থ হচ্ছে না খুবই খারাপ হয়ে যাচ্ছে রোগা পা উঠতে চাইত না হাঁটতেও পারত না ডাক্তারের পরামর্শ নিই আমরা সবাই ভিটামিন খড় খড় ঘাস তার পরে খোল ভিজিয়ে খাওয়াতাম কুরবানিতে বিক্রি করব বলে খড় ওই খোল ভিজিয়ে ওকে খাওয়াতাম প্রতিদিনই খড় খোল ভিজিয়ে খাওয়াতাম খোল ভিজিয়ে খাওয়াতাম তার পরে খোল খোল ভিজিয়ে খাওয়ালে তা তার পরে সুস্থ হয়ে যেত ভিটামিন খাওয়াতাম ভিটামিন খাইয়ে খাইয়ে তারপর যখন বড় হলো তখন ওকে কুরবানি দিতে বিক্রি করেছি অনেক টাকা পেয়েছি পনেরো লাখ টাকা দিয়ে বিক্রি করা হয়েছে ওকে আবার একটা ছোট গাই গরু কিনেছিল তার ওরকম খাইয়ে বড় করে তাকে বাচ্চা হলো একটা দুধ খাইয়ে বড় করে তাকে বড় করে মানুষ করে আর কি বড় করা হয়েছে মানুষ করে খড় ওই খোল ওকেও খোল ভিজিয়ে ভিজিয়ে খাওয়াতাম অনেক টাকা খরচ হয়েছিল ওর পিছনে খোল ভিজিয়ে ভিজিয়ে